আমার কর্মজীবনের সাথে সাথে আমি যে ফুটবল খেলতাম সেখানে আমি আমার খেলার স জার্সি প্যান্ট বুট গার্ড কিনতাম এবং আরও যারা কিনতে পারতো না তাদেরকেও আমি কিনে সাহায্য করতাম টুর্নামেন্টের সাথে সাথে যেসব ও টু প্রতিযোগিতা হয় সেখানে আমি এখনও অংশগ্রহণ করি সেখানে তাদের এন্ট্রি ফি এবং যারা কিনতে পারে না তাদের জার্সি প্যান্ট বুট কিনে দিই